আগে মানুষ একসাথে বসে যাত্রা দেখত বা একসাথে বসে সিনেমা দেখত বা গান শুনত বা নাচ করত কিন্তু এখন আস্তে আস্তে মানুষ ফোন ফোন এসেছে মোবাইল মোবাইলেই সবাই নাচ দেখছে গান দেখছে সিনেমা দেখছে এই নিয়েই পরিবর্তন হয়েছে এখন